পশ্চিমবঙ্গে এরকম অনেক শিল্প পৃষ্ঠপোষকতা বা অর্থায়নের উৎস রয়েছে যা রাজ্যে শিল্প এবং সংস্কৃতির বিকাশকে সমর্থন করে এরকম পশ্চিমবঙ্গের প্রধান শিল্পগুলি হলো বিভিন্ন রকম স্কলারশিপ এবং বিভিন্ন রকম গ্রামীণ কারুশিল্প যার মধ্যে বিভিন্ন শিল্প রয়েছে যেমন কাপড় শিল্প তাছাড়া বিভিন্ন রকমের শিল্প যেমন মোটর নির্মাণ শিল্প বিভিন্ন শিল্প রয়েছে এরকম যা পশ্চিমবঙ্গের প্রধান শিল্প পৃষ্ঠপোষকতা বা অর্থায়নের উৎসগুলিকে রাজ্যের শিল্প এবং সংস্কৃতির বিকাশকে সমর্থন করে এরকম অনেক রয়েছে যেখানে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে তাছাড়া রয়েছে ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমেও আমরা টাকা তুলে উচ্চ ব্যক্তি উচ্চ ব্যক্তিরা টাকা তুলে এই শিল্পগুলিকে বা রাজ্যের শিল্প যে সমস্ত রয়েছে বা সংস্কৃতি রয়েছে সেগুলি বিকাশে নানানভাবে সমর্থন বা সাহায্য করে বিভিন্ন রকম জনহিতকর কাজ যেগুলি রয়েছে যেগুলিতে মানুষ স্বেচ্ছায় দান করে যাকে চ্যারিটি বলা হয় সেই চ্যারিটির মাধ্যমেও কিন্তু পশ্চিমবঙ্গের প্রধান শিল্প বা অর্থায়নের উৎসগুলিকে রাজ্যে শিল্প এবং সংস্কৃতির সমর্থনে সাহায্য করে পশ্চিমবঙ্গের প্রধান শিল্প অনেকই বলা যেতে পারে বিভিন্ন রকম শিল্প রয়েছে পশ্চিমবঙ্গে যেমন বিভিন্ন গাড়ি নির্মাণ শিল্প তাছাড়া নানান রকম শিল্প রয়েছে যা পশ্চিমবঙ্গের সংস্কৃতির বিকাশকে সমর্থন করতে যতেষ্ট পরিমাণ সাহায্য করেছে